পশ্চিমবঙ্গে প্রধান ব্যবসায়ী অনুযায়ী আমাদের হচ্চে প্রাকৃতিক রঙ হচ্চে পশ্চিমবঙ্গের একটা শিল্পর মধ্যেই পড়ে যেটা আমরা বিভিন্ন পদার্থ থেকে রঙ পাই সেটা ব্যবসার ক্ষেত্রে আমরা ব্যবহার করি স্থানীয় ও যারা যে যে জায়গায় যে যে রঙগুলি পাওয়া যায় যে যে নাশকগুলি পাওয়া যায় দাগ সাধারণত সেই বে গুলো ব্যবহার করা হয় হয় তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে হাতের কাটা কাপড় কাপড় আমরা ব্যবহার করে থাকি বা কাপড় তৈরি হয় যেমন হচ্ছে জামদানি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন তন্তু ব্যবহার করা হয় কাপড় এই কাপড়গুলি আমরা ব্যবহার করে থাকি ব্যবসার জন্য এগুলো ভীষণই অনেকেরই শিল্প গড়ের ওটা শাড়ি বানানো জামা কাপড় বানানো প্লাস কাপড়গুলো বানানো তৈরি করা তারপর সেকেন্ড হচ্চে থার্ড এটা থার্ড হবে থার্ড হচ্ছে আপনার কাঠের আমরা অনেক কিছু বানাই যেমন আসবারপত্র থেকে শুরু করে খাট থেকে খাটের ওপর ডিসাইন বিভিন্ন ধরনের সেগুলো সব কিছু ব্যবহার করা হয় তো হ্যাঁ কাঠের জিনিসপত্র আমরা ব্যবহার করি তো এই হতে পারে তো কাঠের ধর্মীয় বিভিন্ন জিনিস সিংহাসন হতে পারে সেইগুলো আমরা বানাই বানিয়ে পাঠানো হয় বাইরে এবং সেইগুলোর থেকে আমাদের অনেক কিছু ব্যবসার ক্ষেত্রে সুবিধা হয় তো এইগুলোই আমাদের তীর্থস্থান আছে প্রচুর তীর্থস্থান আমাদের ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গে রয়েছে সেখান থেকে ব্যবসা হয় সেখানে যে প্রণামীগুলো দিয়ে সব কিছু দিয়ে বা সেই মানুষগুলো আসছে থাকচ্ছে ট্র্যাভেল করছে মানে সব কিছুর দিক দিয়েই আমরা এখানে এ এগুলোও একটা ব্যবসার মধ্যেই পড়ছে তো হ্যাঁ এগুলো ওয়েস্টবেঙ্গলের ইনকাম একটা পথ তো এ ওয়েস্টবেঙ্গলে এইগুলো থেকে অনেক কিছু হয়